হ্যাঁ বলছিলাম আমার ছেলের সামনেই বিয়ে বুঝেছেন তো আপনি তো মাংস সাপ্লাই দেন তো আমার এরকম পঁচিশ কিলোর মতো খাসি মাংস লাগবে আর আপনার কুড়ি কিলো মতো চিকেন লাগবে তো ওটা আপনি কি সাপ্লাই দিতে পারবেন আমার এই ধরুন না ওই এক সপ্তাহের মধ্যেই লাগবে আর কি

আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ কটার মধ্যে লাগবে বলতে আমাকে তো বিকেলে আপনাকে জিনিসটা দিয়ে দিতে হবে আপনি কি হোম ডেলিভারি দিতে পারবেন আচ্ছা লোকেশানটা বলে দিচ্ছি বলছি তাহলে আপনার না ধরুন বাজারে এক কিলো আদ কিলো মাংস কিনতে গেলে যে রেটটা হয় তার থেকে কি একটু কম নেবেন তো

আচ্ছা ঠিক আছে তাহলে আমার এটা মনে রাখুন আমার কিন্তু পাঁচিশ কিলো খাসি মাংস আর ওই কুড়ি কিলো আপনার চিকেনটা লাগবে বুঝেছেন আমার এবার ডেটটা আমি বলে দেবো ডেটটা রাঁধুনি দেখি আমার মানে রিসেপশান পার্টিই হবে আর কি মানে এখনো বিয়ে হয়ে গেছে রিসেপশনটা হবে তো যেই কারণে আমি একটা লজ দেখছি সেই লজটা যদি পেয়ে যায় এক সপ্তাহের মধ্যে আপনাকে তার দুদিন আগে আপনাকে জানিয়ে দেবো তো আপনি সেই রকম মতো মালটা রেডি করে করবেন বুঝেছেন রাখি থালে পিস আপনার একটু বড়ো সাইজ করবেন কারণ না একটু বড়ো করবেন তার কারণ হচ্ছে ধরুন ঐ অতটা মাংস যখন একসঙ্গে রান্না আছে না গলে যাবে বুঝেছেন তাই একটু বড়ো সাইজ করবেন হ্যাঁ এবার ধরুন বাইরের গেস্টরা আসবে তো সেই কারণে একটু বড়ো সাইজ করবেন ভালো হবে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আমি আর ওজন টোজন দেখছি না আপনি একদম প্যাকেট করে মানে প্যাকিং করে একদম আমার বাড়িতে পৌঁছে দেবেন ঠিক আছে আচ্ছা আর একটা কথা বলে রাখি আপনাকে কিছু অ্যাডভান্স দিতে হবে কি এখন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসুন আপনা কি তাহলে ফোনপে করে দেবো না আপনার হাতে ক্যাশ দেব আচ্ছা ঠিক আছে তাই ক্যাশ দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমি কিন্তু আমার ওই লজটা ঠিক হয়ে গেলে আমি কালকে লজটার খোঁজ নিচ্ছি যদি হয়ে যায় তাহলে আমি তো ডেটটা ফিক্সড করবো ডেটটা ফিক্সড করার পর মানে না তার দু দিন আগে আপনি জেনে যাবেন আমাকে কবে দিতে হবে মালটা ডেলিভারি ঠিক আছে দু দিন আগে আমি জানিয়ে দেবো হ্যাঁ আপনি মোটামুটি আপনি নির্দিষ্ট করে ঠিক রাখুন যে আমি নেবোই আর আমাকে ওই জিনিসটা আমাকে সাপ্লাই দিতেই হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন